হ্যাঁ ও বল

হ্যাঁ ভর্তি তো হতে হবে কিন্তু আমার হাতে তো সেরকম জানাশোনা ইয়ে নাই রে আচ্ছা আচ্ছা সেখানে মানে চল কী সব ব্যাপার মানে ফিজ কত কী রকম কী রকম কী ব্যাপার আছে হ্যাঁ আচ্ছা আর ক বছরের কোর্স এক বছর ও ও হ্যাঁ তুই কী করবি তাহলে

আর মাসে কত করে নেবে বলেছে

ও তাহলে ওখানেই ভর্তি হয়ে যাবো আর কি না না আমার সেরকম জানাশোনা নেই আমি খোঁজও সেরকম নেওয়া হয়নি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এই তোদের ওখান থেকে কত দূর বলতো ও তাহলে আমাদের এখান থেকে আধ ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট বা আধ ঘন্টা হলেই হয়ে যাবে

হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এইবারে বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে একদিন যেতে হবে আর কি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

অ্যাঁ এই সব ব্যাপারে তোকে আই আর একদিন ফোন করবো দিয়ে সেদিন ফাইনাল করে দুজন মিলে একদিন চলে যাবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ